শহরের দিকে পৌরসভা এলাকা হয় এবং গ্রামের দিকে পঞ্চায়েত এলাকা হয় পৌরসভার একজন প্রধান থাকে যিনি সব আমাদের যে গ্রামে সেই গ্রাম গ্রামে কী কী সমস্যা হচ্ছে রাস্তাঘাট জলের সমস্যা বিভিন্ন রকম প্রত্যেক মানুষের যে প্রকল্পগুলো সেইগুলো ঠিক করে পাচ্ছে কিনা ঘর ঠিক করে পাচ্ছে কিনা সেইগুলো দেখাই হলো আমাদের পৌরসভার কাজ বা যারা পঞ্চায়েত এলাকায় বাস করে তা সেই পঞ্চায়েতের যারা কাজ করে তাদের দেখাটাই হলো তাদের কাজ অনেক সময় কী করে পঞ্চায়েতের যারা প্রধান থাকে যারা কোনো পদে থাকে তারা মানুষের টাকা মেরে খেয়ে নেয় হয়তো ঘর দিচ্ছে সরকার সেই ঘরের টাকা থেকে খানিকটা মেরে নিলো বা যাদের দেওয়ার কথা তাদেরকে ঘর দিলো না যাদের ঘর আছে পাকা ঘর তাদেরই ঘর দিচ্ছে তো পঞ্চায়েত পঞ্চায়েতের লোকেরা এরকমও করে পঞ্চায়েত বা পৌরসভার লোকেরা পৌরসভার লোকেদেরও উচিত যে শহরে যে নালা নর্দমা যেগুলো আছে সেইগুলো ঠিক করে পরিষ্কার রাখা কিন্তু সেগুলো করে না যাতে মশাগুলো না উৎপন্ন হয় এবং শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্লাস্টিক মুক্ত রাখা সেটাও তারা করে না তারা সব সময় তাদের নিজেদের কাজ নিয়েই ব্যস্ত তারা যে তাদের যে সঠিক যে কাজ তাদের যে কাজের জন্য রাখা হয়েছে সেই কাজই তারা ঠিক করে করে না